একবার আমাদের বাড়িতে ডাক পাখি বলে এক ধরনের পাখি আছে আমাদের পাশের জঙ্গল হ্যাঁ জঙ্গল বলতে হয় কলা বাগান আমবগান এই ওর ভিতরে অনেক লতা পাতা আছে তার আড়ালে ভিতরে ওই ডাক পাখি বাসা করেছে করে তার বাচ্চা তুলেছে সেই বাচ্চাগুলো নিয়ে ওই চড়াতে বেরোয় মাঝে মাঝে মা হ্যাঁ মা বাচ্চাগুলো নিয়ে আর কি চড়াতে বেরোতে এবার চড়াতে বেরোলে এবার একদিন আমরাও ঠিক করছি বাচ্চাগুলোর বাচ্চাগুলো খুব সুন্দর দেখতে ছোটো ছোটো মুরগির বাচ্চার মধ্যো দেখতে কিন্তু ওই যে পাঁচিলের ধার দিয়ে ঘুরে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে আরেকদিন আমরা লুকিয়েছিলাম লুকিয়ে কী করলাম বাচ্চা ধরতে হবে এবারও সে মা নিয়ে যাচ্ছে মা পিছনে পিছনে সেই বাচ্চাগুলো তিনটে বাচ্চা যাচ্ছে বেশ বাচ্চাগুলো ছোটো ছোটো মুরগির বাচ্চার মতো না কালো কুচকুচ কালো বেশ গায়েের রঙ পুরো কালো যখন বড়ো হয় তখন আস্তে আস্তে ওই ওদের গলার দিকটা সাদা হয়ে যায় হুম আর প্রথমে যখন বাচ্চা হয় ত অনেক কালো তাই বাচ্চা নিয়ে ঘুরে ঘুরতে যাচ্ছে এ আর পাঁচিল ধার দিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে কী করলাম যে বাচ্চা ধরবো আজকে ধরে একটু দেখে টেখে আবার ছেড়ে দেবো ধরে রাখবো তা না কিন্তু এইবার সে যেই তাড়া করেছি আর আমার পাচিলের ধরে নেট ছিল নেটে ওই বাচ্চাগুলো মা তোর উুড়ে পালিয়েছে আর বাচ্চাগুলো তো উঠতে পারে না ছোটো তো ওরা দৌড়ায় এবার দৌড়ি সেই নেটে গিয়ে আটকে গেছে এবার সেই নেটের থেকে তখন আমরা তুলেছি হ্যাঁ তুলে নিয়ে এবার আমরা দেখছি ঘরে নিয়ে এসে হুম আর ওর মা কী করছে যে বাচ্চা ধরে নিয়েছি আমরা মা সে ছুটতে ছুটতে সে আমাদের পিছন পিছন সে ডাকতে ডাকতে দেখি সে বারাণ্ডা অব্দি চলে এসেছে হ্যাঁ তা আমরা খানিক সময় দেখে টেকে আবার বাচ্চাগুলোর ছেড়ে দিলাম যে না হাজার হোক তার মা তো বাচ্চাগুলো ধরলে আমরা কেমন আমাদের বাচ্চা যদি যদি একটু দেখতে না পাই কোথায় গেল দেখি তো তেমনই তারা বল না বলতে পারলো তবু তোাদের মা তো সে বাচ্চাকে যখন নিয়েছি তখন সে মা কী করছে ওদের ভাষায় তো ডাক ডাকছে কিন্তু এইবার মা বাচ্চাগুলোও ছটপট করছে কিন্তু আমরা দেখে আবার ছেড়ে দিলাম হ্যাঁ কিন্তু এইবার যেই বাচ্চাগুলো ছেড়ে দিলাম সঙ্গে দৌড়ি গিয়ে সেই ওর মার কাছে চলে গেলো মা কী করলো তাড়াতাড়ি করে নিয়ে ছুটে সেই জঙ্গলের মধ্যেই চলে গেলো লতা পাতা সেই জঙ্গলের মধ্যেই চলে গেলো তা ঠিক তাই এমনই একজন পাশে আমাদের বাড়ির আমাদের ওই পাঁচিলির ধারেই একটা একজনের অন্য একজনের নারকেল গাছ পাশের জমিতে সেই নারকেল গাছে মানে নারকেল গাছটা ওই বাজ পড়ে নারকেল গাছটা মরে গেছে মরে গেলে সেই ওই নারকেল গাছের ওই ফোকরে কী ওই মানে ওই টিয় পাখি বাসা করেছে বাসা করেছে বাসা করে তাদের বাচ্চা তুলেছে এবার দেখি প্রত্যেক দিন ওই টিয়া পাখি দুটো টিয়া পাখি সেই নারকেল গাছের মাথায় বসে আর কিছু সময় বাদে আস্তে আস্তে ওই ওই যে ওই নারকেল গাছ ওরা ঠঁট দিয়ে কেটে ফোকর মতন করে রেখেছে কুঠুরির মতন সেই ওর মধ্যে আস্তে আস্তে ঢুকে যায় ঢুকে ওদের খাবার দিয়ে আসে আবার খাবার টাবার খাইয়ে কিছু সময় পরে আবার চলে যায় এই করে দেখছি আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে ওই টিয়া পাখি ঢুকে আবার বেরিয়ে যায় তারপরে কী করলো সে একদিন যারা নারকেল গাছ উঠতে হয় তাদেরকে বললাম যে আমার ওই ওত্যাকে আমাকে ওই বাচ্চা বার করে দিতে হবে তা সেই বাচ্চা হ্যাঁ তাই এবার তাদেরকে সেই যারা নারকেল গাছ ওটে তাদেরকে ডেকে টাকা দিতে হয়েছে ওর মধ্যে ঢুকে আমাকে একটা বাচ্চা বলছে আমার একটা বাচ্চা বের করে দেবে একটা বাচ্চা দিলো সেই বাচ্চাটা তখন সবে সবে ওই এই হালকা হালকা পাখনা আর কি হচ্ছে গজাচ্ছে আর সেই বাচ্চা আমাকে একটা দিলো তা আমরা পুষে ছিলাম হ্যাঁ যে সেই বাচ্চা যখন ছোটো তো তখন ওই ছোলা তারপরে ওই যে তেলাকুচড়ো এক ধরনের ফল পাওয়া যায় লাল লাল সেই ফল কোথায় ছাতু এসব করে খাওয়াতে শুরু করলাম খাওয়য়ে খাওয়য়ে যখন বড়ো হলো হ্যাঁ ওদেরকে কত সুন্দর টিয়া বাকি কত বলো শেখানো হলো হুম তারপরে থাকতে থাকতে একদিন হঠাৎ বেশ একটু বড়ো হয়েছে হ্যাঁ এবার ওই খাবার দিয়ে আমার মেয়েরা খাবার দিতে গিয়েছিলো এবার সেই দরজা আর লাগায়নি খাঁচার দরজা আর লাগায়নি একদিন হঠাৎ সেই খাঁচার থেকে বেরিয়ে গেলো বেরিয়ে গিয়ে এবার বেরিয়ে আছে ওখানে তারপরে ধরতে গিয়েছ আর সে উড়ে চলে গেছে হ্যাঁ তাই এই হলো আমাদের ছারণীয়